আমি পাখি দেখার সময় যেভাবে ফটো তোলার চেষ্টা করি সেভাবে ফোনে যেমন আমি শহরে থাকি তার জন্য জানালাতে জানালা দিয়ে পাখি দেখি তখন তাদের সম্বন্ধে যদি কিছু না জেনে থাকি তাহলে তাদের ফটো তোলার চেষ্টা করি এছাড়াও সকালে যখন আমি পাখিদের খাবার দিই তখন তাদের ফটো তোলার চেষ্টা করি বা এবং ফটো তোলার চেষ্টা করি এবং তাদেরকে ভালোভাবেই দেখি তাদের দেখতে আমার খুব ভালো লাগে তাদের ফটো তোলা থাকলে আমি আমার বন্ধুদের এবং পরিবেশের আশেপাশের কিছু মানুষদের কাছে তাদের সম্পর্কে শুনি এবং আমাকে আমার দেখতেও ভালো লাগে এবং তারা যখন নিজেদের বাসস্থানে চলে যায় পাখিরা তাদের দেখতেও আমার খুবই ভালো লাগে ফটোগুলি নিয়ে আমি পরে দেখি এবং আমার খুব ভালো লাগে যেহেতু আমি শহরের পরিবেশে থাকি তাই সেভাবে আমার পাখি দেখার সুযোগ হয়ে ওঠে না যখন আমি গ্রামের বাড়িতে ছুটি কাটানোর জন্য পরিবারের সঙ্গে যাই যখন ঘুম থেকে উঠে দেখি যে বিভিন্ন রকমের পাখি খাবার খেতে এসেছে আমার আমার পরিবারের লোকজন কিছু খাবার খেতে দিয়েছে তখন খেতে আসে পাখিগুলোকে আমি দেখি আমার দেখতে খুবই ভালো লাগে এবং লুকিয়ে লুকিয়ে ফটো তোলার চেষ্টাও করি ফটো তুলে আমার পরিবারের বড়দের দেখাই তাদের সম্পর্কে অনেক তথ্য জানার চেষ্টা করি এবং তাদের আচার আচরণ সম্পর্কেও জানার চেষ্টা করি তারা কেমনভাবে থাকে তারা কেমনভাবে বাসা বানায় তাদের সম্পর্কে শোনার চেষ্টা করি বড়দের থেকে এর থেকেও আমাদের বাড়িতে বাড়ির কিছু দূরে বাড়ির কিছু দূরে গাছের ডালের পরিবেশে দেখতেও সুন্দরও ভালো লাগে এবং গাছের ডালে বসে থাকে সেগুলোও দেখতে ভালো লাগে এবং আমি ফটো তোলার চেষ্টা করি পরে যখন সেগুলোকে দেখে আমার খুবই ভালো লাগে এবং ওই সুন্দর মুহূর্তগুলো পাখিদের সাথে কাটানো উচিত বিকেলের সময় তাদেরকেও দেখায় এবং বড়োরাও দেখে যে সুন্দর পরিবেশে সুন্দর মুহূর্ত পাখিদের সাথে কাটানো